হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মেজারমেন্ট তো ঠিক ছিলো মাপ ঠিক ছিলো কেন কি প্রবলেম হয়েছে ঠিক করা যাবে বলতে আমাকে একবার দেখতে হবে কিন্তু এইভাবে তো আগেও বানিয়ে নিয়েছে এরকম তো প্রবলেম হওয়ার কথা নয় তারপরে অনেক সময় কী হয় বলো তো অনেক সময় কাপড় শর্ট থাকে তুমি হয়তো তিন মিটার কিনলো ওটা দোকান থেকে কম দিয়েছে তবুও এইসব প্রবলেমই মনে হয় হয়েছে তবুও তুমি একবার আমার কাছে নিয়ে আসবে না এত তো বানাই তো এরকম প্রবলেম হয় না ঠিক আছে তুমি তাহলে একবার নিয়ে এসো আমি মে সব মেপে ঝেপে দেখবো কতটা কি তোমাকে ঠিকঠাক করে দিতে পারি চেষ্টা করবো কিন্তু অ্যাক্যুরেট কার প্রবলেম সেটা তো বুঝতে পারছিনা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম